প্রথমত আমার আঁকতে খুব ভালো লাগে কারণ আমি কোনো টিচারের কাছে বা কোনো জায়গায় আমি গিয়ে শিখিনি কারণ আমি যেইটুখানি শিখেছি সেটা আমি আমার সামনে আঁকার বই রেখেছি বা ফোন থেকে আমি কিছু ড্রয়িংয়ের কিছু আঁকার ছবি বার করেছি সেই ছবিগুলো দেখে আমি কী করেছি খাতা আর পেন্সিল রঙ নিয়ে বসেছি বসার পরে সেখানে আমি ড্রয়িং মানে এঁকেছি আঁকার পরে আমি দেখেছি যে আমার আঁকাটা ঠিক ঠাক আসছে কারণ আমি তো কারো কাছ থেকে শিখিনি তো আমার কী ভুল হতো আমি সার্কেল করতে গিয়ে মানে গোল করতে গিয়ে গোলটা ব্যাকাচোরা হতো সোজা একটা ত্রিভুজ করতে গিয়ে একটু ব্যাাকাচেরা হতো প্রথমত সে তারপর রঙ করতে গিয়ে আর লাইনের বাইরে বেরিয়ে যেত কারণ আমি কারোর কাছ থেকে শিখিনি কিন্তু যারা শিখেছে তারা আমার থেকে একটু ভালো পারে